আমার কাছে একটা স্টোভ আছে যেটা আমি কিছু দিন হলো নিয়েছিলাম তো গ্যাসের তো এত দাম সেই ক্ষেত্রে তো অর্থরও অবস্থা খুবই খারাপ সেখান থেকে তো গ্যাস তুলতে পারিই নি ওই জন্য কিছু দিন হলো একটা স্টোভ নিয়েছি তো সেই স্টোভে আমার সব কিছু রান্না বান্না করা হয় তো টোবটা নিয়ে যখন বাড়িতে আসি প্রথমে অর্ডার দিয়েছিলাম অর্ডার সেখান থেকে নিয়ে এসছি টোটা তো তারপর যখন খুলে দেখলাম দেখছি যে স্টোপের যে তেল রা ঢালা হয় যে জায়গাটাতে ট্যাঙ্কটাতে সে ট্যাঙ্কটা দেখছি ফুটো তাতে তেল গলছে এবং জ্বালতিটাও দেখছি তোপড়ানো রয়েছে সেই ক্ষেত্রে আগুনটাও ভালো করে জ্বলছে না এবং স্টোভটার ট্যাঙ্কটা ফুটোর জন্য আমি তো কোনো মতে ওকে তেল ঢেলে ব্যবহার করতে পারছি না আর পিন যে পিন ঝাড়া হয় সে পিন ঝাড়াটাও দেখছি ওর সাথে দেয় নি তো খুবই খারাপ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি কেননা স্টোভটার রান্না করবো এবং খাওয়া দাওয়া করবো বলেই স্টোভটা আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম সেক্ষেত্রে আমি কাজে ব্যবহার করতে পারছি না না রান্না বান্নাও করতে পারছি না প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যে অর্ডার করা জিনিস এরকম খারাপ আসবে বলে তো ভাবতে পারি না কিন্তু সেক্ষেত্রে তো কী করবো কোনো উপায় খুঁজে পাচ্ছি না ওটাকে তো নিয়ে আমাকে আরও কোনো ইলেকট্রিক দোকানকে নিয়ে যেতে হবে যাতে ওটাতে ঝাল দেওয়ার ব্যবস্থা করা হয় এবং জ্বালতিটা যে বাঁকা সেই বাঁকার জন্য সেটারও ও ওই দোকানের সাথে পরামর্শ কোত্তে হবে যে এটা কী কীভাবে চেঞ্জ করা যাবে না পালটানো যাবে এবং পিন ঝাড়া তো দেয়ই নি পিনটা না ঝাড়লে অ্যাঁ আগুনটা ঠিকঠাক বেরোবে না আঁচটা ঠিকঠাক মানে জ্বলবে না তাহলে খাবারটা আমি বানাবো কী করে সেক্ষেত্রে আমি প্রচুর সমস্যার মধ্যে দিয়ে পড়ে গেছি রান্না বান্নাও করতে পারছি না বাচ্চাদেরকেও খাইয়ে স্কুল পাঠাতে পারছি না ওটার উপরেই আমার নির্ভর করবে ওই জন্য আমি ওটা অর্ডার দিয়ে কিনেছিলাম এখন আমি খুব সমস্যার মধ্যে দিয়ে আছি